পশু পণ্য পক্রিয়াকরণের বেশ কিছু সাধারণ পদ্ধতি রয়েছে যা সেই পশু পণ্যের গুনমানকে প্রভাবিত করে যেমন জবাই কসাই করা ইত্যাদি যে নিয়মাবলি মেনে চলতে হয় সেগুলি হল যে কোনো পশু যেমন মুরগী মোরগ ছাগল বা খাসি ইত্যাদি কাটার যে দোকান সেগুলি যেন একটু নির্জন স্থানে অর্থাৎ যেখানে মানুষের বসতি একটু কম সেই সমস্ত জায়গায় হওয়া উচিৎ পশু কাটার পরে তার যে বিভিন্ন দেহাবশেষ যেগুলি অপ্রয়োজনীয় সেগুলো যেন খুব সুন্দর এবং সাবলীলভাবে একটি জায়গাতেই জমা করা হয় এবং সেগুলি পরে একত্রিত করে নির্দিষ্ট ভাগাড় বা অন্য কোনো নির্দিষ্ট স্থানে যেন ফেলে আসা হয় সেগুলি যেন কোনোভাবেই আমাদের জনবহুল এলাকা বা পুকুর বা ড্রেন নালা নদী ইত্যাদিতে না মেশে যে কোনো পশু পণ্যে এটা খেয়াল রাখা উচিৎ যে পশু বা পাখি যা কাটা হচ্ছে বা যার মাংস বিক্রি করা হচ্ছে সেটি যেন টাটকা হয় কোনো রকম মরা পশু বা মরা পাখির মাংস যেন বাজারে বিক্রয় করা না হয় আমরা জানি ভারতবর্ষের বিহার রাজ্যে শোনপুরের মেলা শোনপুরের পশু মেলা জগৎ বিখ্যাত যেখানে সারা ভারতের দূর দূরান্ত থেকে মানুষ পশু গৃহপালিত পশু এনে ক্রয় এবং বিক্রয় করে থাকে